একটি নবজাতক শিশু প্রথম বছরে তার জন্য সঞ্চালিত বিভিন্ন আচারগুলি হলো তারিখে স্যানিটাইজার ব্যবহার করে জীবাণু থেকে মুক্ত রাখতে হবে তাদের সবসময় পরিষ্কার করে রাখতে হবে খাবার যেসব খাবে শিশুদেরকে পরিষ্কার খাবার খাওয়াতে হবে ভালো সঞ্চালিত খাবার যাতে কোনো জীবাণু যেন না থাকে যেসব খাবার খাওয়ালে পেট খারাপ না করে সেই সব খাবার খাওয়াতে হবে তাদের শরীরের দিকে যত্ন রাখতে হবে তাদের মানে প্রথম দিকে তাদের কীভাবে হাঁটবে সেইভাবে তাদের হাঁটার ব্যবস্থা করতে হবে কথা বলবে কীভাবে কীভাবে তারা সুস্থভাবে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়াতে হবে তারা যেন কোনো জীবাণু মুক্ত থেকে সব সমময় পরিষ্কার জিনিস ব্যবহার করাতে হবে কোনো কিছু কেউ আসলে তার হাতে স্যানিটাইজার দিয়ে তাকে ধরাতে হবে কেউ যেন কোনো নোংরা হাতে তাদের গায়ে না স্পর্শ করে তারা যেন ভালোভাবে সুস্থ থাকে তারা কীভাবে কথা বলবে সেইগুলো শেখাতে হবে বাবা মা বলবে কীভাবে কীভাবে হাঁটবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পড়িয়ে সব সময় ঠান্ডা যেন না লাগে সর্দি কাশি যেন না হয় বিভিন্ন রোগগ্রস্ত থেকে মুক্ত রাখতে হবে